পশুপালনে কৃষকরা কী কী সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং কীভাবে সেগুলো কাটিয়ে উঠতে পারেন তো সেক্ষেত্রে বলবো পশুপালনের ক্ষেত্রে তো অনেক চ্যালেঞ্জিং আছে প্রথমে পশুটাকে বোঝা যেহেতু ওরা মুখে বলতে পারে না সেহেতু পশুদেরকে বোঝার ব্যাপার যেটা আছে সেটা ভীষণ ভূমিকা গুরুত্বপূর্ণ আছে কেননা ওরা বলতে পারবে না যে ওদের পেট ব্যথা করছে ওরা বলতে পারবে না যে ওদের জ্বর এসছে ওরা বলতে পারবে না যে আমার খিদে পেয়েছে তো সেহেতু এদের টাইম টাইম টাইম টু টাইম খাবার দেওয়া হেলদি খাবার দেওয়া আর চ্যালেঞ্জিং বলতে যে এরকম চ্যালেঞ্জিং যদি হয় তাহলে পশুরা অসুস্থ হয়ে যাবে পশুদের দেখতে গেলে নিজের সদস্য বা নিজের ভালোবাসা দিয়ে দেখতে হবে হ্যাঁ কিছু দিনের জন্য দূরে থাকলে পশুদের দেখাশোনা কে করবে অবশ্যই যে পশুদের সম্বন্ধে জানবে বা যার অভিজ্ঞতা আছে তাকে রাখতে হবে তাদেরকে অটোমেটিক্যালি যোগাযোগ রাখতে হবে নইলে তারা আপনি কী খাবার দেন পশুদেরকে আর সে কী খাবার দিচ্ছে সেটা যদি পার্থক্য হয়ে যায় তাহলে ওরা কিন্তু খাবারটা বন্ধ করে দেয় এক জায়গা থেকে আপনি পশু নিয়ে আসলে সেটা কিন্তু তারা সেদিনই আপনার বাড়িতে খাবে সেরকম কোনো ঠিক ঠিকানা নেই তাদেরকে আদর যত্ন করে নিজেদের বাচ্চা ভেবে তাদের খাওয়াতে হবে আর কি প্রাণী সংক্রান্ত কোনো খারাপ ঘটনার সম্মুখীন হয়েছেন হ্যাঁ আমি অনেক খারাপ ঘটনার সঙ্গে সম্মুখীন হয়েছি যেমন আমার দুটো ডগি আমার বিয়ের পরপরই একটা ডগি মারা গেছে তো সেক্ষেত্রে দেখেছিলাম যে তার কিডনিটা খারাপ হয়ে গেছে তো সেক্ষেত্রে পশুদের সেরকম অবস্থা ভালো ছিলো না আর বোঝা যেত না যে তার কিডনিটা খারাপ হয়েছে কি আর কোনো ডাক্তার সেভাবে ধরতে পারতো না এখন অনেকটা চিকিৎসাক্ষেত্রে অনেকটা উন্নত হয়েছে অনেকটা কিছু জানা যায় তাদের এক্স রে করে তাদের ডায়ালিসিস করে সেকেন্ড যে ডগিটা আমাদের মারা গেছে সেটা হলো আমরা অনেকটাই ট্রিটমেন্ট করাতে পেরেছি তার তার হয়েছিল লিভার ড্যামেজ আর সেই সঙ্গে শ্বাসকষ্ট হয়েছিলো যার জন্য অনেকটাই ট্রিটমেন্ট আমরা করেছি পারিনি তার ক্ষেত্রে আবার একটা বলি আমাদের একটা খুব পাখি ছিল যেটাকে আমরা খুব ছোটোবেলা থেকেই মানুষ করেছি চোখ ফোটার আগে থেকে তো সেক্ষেত্রে পাখিটার কী ইনফেকশান হয়েছে সেটা আমরা বুঝিনি কিন্তু আমরা ডাক্তারের সঙ্গে যতটুকু কনসাল্ট করে ভিডিও করে দেখানো ফটো তুলে দেখানো হয়েছে তো আমরা তাকে তিন মাস পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছি তারপরে আর রাখিনি অতি প্রিয় ছিল এরা আমার আর পাখিটার যে ওটা হয়েছিলো ওটা ইনফেকশানটা এমনই হয়ে গেছিলো যে চারিদিকে মনে হতো যে খুবলে খুবলে ঘা হয়েছে তারপরেও একটা পাখির হয়েছিলো যেটা হলো গলায় ইনফেকশান হয়েছিলো খাদ্য যেগুলো খেত সেটা সব বেরিয়ে যেত তো সেক্ষেত্রে সেটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তার গলাটাকে সেলাই করে রাখা অপারেশান করে রাখা রেখে তাকে ট্রিটমেন্ট করা তারপরে তাকে সুস্থটা করে তুলেছি এখনও সে আমার কাছে আছে এটাই আমার খুবই ভাগ্যের ব্যাপার তো সম্মুখীন তো অনেক কিছুই হয়েছি অনেক খারাপ ঘটনার সঙ্গে আমরা সম্মুখীন হয়েছি অনেক পাখি মারা গেছে কুকুর দুটো মারা গেছে হয়তো এই দুটো কুকুরও আমাদের আগেই মারা যাবে সেটাও অনেক বেদনাদায়ক হবে যেটা আমরা নিতে পারবো কি না জানি না মানে খুবই খুবই খুবই কষ্টকর হয় নাহলে সমস্যা তো হবেই আর খারাপ ঘটনা যারা পশুপাখি পোষেন জানেন তারা এগুলো অবশ্যই জানবেন যে খারাপ ঘটনা কোনগুলো চ্যালেঞ্জিং সম্মুখীন কোনগুলো সেগুলো কতটা চ্যালেঞ্জিং হয় কতটা খারাপ হয় সেগুলো তখনই বোঝা যায় যে এটা কতটা দুঃখজনক ব্যাপার হয় তখনই বোঝা যায়